হ্যাঁ বলুন কে বলছেন কে বলছেন হ্যাঁ আমি ডক্টর হ্যাঁ কী হয়েছে পায়খানা বমি হচ্ছে

আর বাইরের বাইরের কিছু ওষুধ টোশুধ খেয়েছো না কি বাইরের ওষুধ কিছু খাওনি ও ও আচ্ছা তাহলে ও বিয়ে বাড়িতেই তাহলে আপনার কোনো গন্ডগোল হয়েছে বা দূর থেকে তো দেখে কিছু বলা যাচ্ছে না এবার আপনি কি দেখাতে চান মানে আপনি কি আসতে চান তাহলে আমি ও হসপিটালে ও বসি এবার তুমি যদি দেখাতে চাও আপনি যদি দেখাতে চান তাহলে আসতে পারেন আমি বারোটা থেকে বসি চেম্বার আমার বারোটা থেকে হয় এবার খুবই কি অসুবিধা হচ্ছে না কি ও আর এস খেয়েও কমছে না ওআরএসটাও বমি হয়ে যাচ্ছে

আর বাইরে বাইরে থেকে কোনো ওষুধপত্র কিছু খাওয়া হয়নি হ্যাঁ আচ্ছা আমি যদি লিখে দিই তাহলে হুম কি ওষুধ এনে খাবে আগে না আমাকে দেখাতে চাও সেই অনুযায়ী ঠিক আছে তাহলে কালকে হ বারোটা নাগাদ চলে আসতে হবে চলে আসবে নামটা লিখে রাখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে